আমাদের এখানে বড়ো জুতোর রেঞ্জ হচ্ছে আ আড়াইশো থেকে শুরু করে আপনি চারশো পাঁচশো হাজার এ দেড় হাজার এরকম আ রেঞ্জের জুতো পাবেন তো আপনি কোন সাইজটা নেবেন বলবেন আর আর আপনি আপনি যদি এখান থেকে রে রেগুলার কাস্টমার হন তো আপনার জন্য স্পেশাল স্পেশাল স্পেশাল একটা দাম একটু কমানোরও ব্যবস্থা থাকবে তো আপনি এখান থেকে কিনতে পারেন কারণ এখানে রেঞ্জ খুবই অন্যান্য দোকানের থেকে খুবই কম এবং জুতোর কোয়ালিটি খুবই ভালো পাবেন কারণ গ্যারান্ট গ্যারান্টি বলতে আপনি আপনি জুতোটাকে যদি ভালোভাবে ইউস করতে পারেন যদি ঠিকমতো যত্ন করে ব্যবহার করেন তো আপনার জুতো এক বছরেও থে কেটে যেতে পারে কারণ একটা জুতো জুতো আপনি এক বছরের বেশি বেশি ইউস কর করতেই পারেন কিন্তু সেটা মানে জুতোটাকে ভালোভাবে মানে আমনি কেমনভাবে ইউস করছেন আপনি যদি সেটাকে রোদি জ রৌদ্রে জলে বেশি করে এতই বেশি করে যদি রৌদ্রে জলে কাটান তো জুতোটা খুব ভালো জুতো হলেও সেটা নষ্ট হবে এটাই বলছি আর কি আপনি যদি যদি আপনি ব্রান্ডেড জুতো নেন যদি আর একটু ভালো কোয়ালিটি নিতে চান তাহলে আপনার ছমাস খুব ভালোভাবেই কেটে যাবে আর যদি তার তা সময়ের মধ্যে যদি তার আগেই কিছু সমস্যা হয় তো আমি আপনাকে পাল পাল্টে দেবো হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের জুতো দুশো টাকা থেকে শুরু আপনি আপনি দুশো টাকার নিতে পারেন চারশো পাঁচশো অনেক ভালো এবং বাচ্চাদের য বাচ্চাদের জুতো একটু বড়ো পরানোই ভালো কারণ ওদের তো মানে বড়ো হচ্ছে ওদের গ্রোথটাও আস্তে আস্তে বাড়বে কারণ অন ছোটো জুতো যত পরবে না ওদের পায়েরটা ব্রান্ডেড জুতো নিলে আপনি গ্যারান্টি পাবেন ছমাসের একটু দাম বেশি পাবেন কিন্তু ভালো কোয়ালিটিটা খুব ভালো পাবেন আর আপনি ব্রান্ডেড যদি খুবই ভালো নিতে চান তাহলে পাঁচশো টাকা থেকে শুরু হুম আচ্ছা ঠিক আছে দেখুন